আমি নদিয়ার কৃষ্ণনগর থেকে বলছিলাম এটা কি আলিপুরদুয়ার চিড়িয়াখানা তো আমি বলছিলাম কি আমি পরের সপ্তাহে আপনাদের ওখানে আসলে একটু ঘুরতে যাব তো আপনারা সেখানে যে সমস্ত বন্য প্রাণীদেরকে সংরক্ষণ করে রেখেছেন তো আপনারা তাদের কীভাবে যত্ন করেন বা কীভাবে সংরক্ষণ বা রক্ষণাবেক্ষণ করেন সেটা সম্পর্কে আমাকে কিছু বলতে পারবেন বা তথ্য দিতে পারবেন

আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি হ্যাঁ

আচ্ছা আচ্ছা তা ম্যাডাম মানে ওই যে সমস্ত পশুগুলো ওখানে আছে দেখুন তাদের মধ্যে তো বেশ কিছু আছে মাংসাশী আর কিছু আছে শাকাশী তো তাদেরকে মানে খুব উন্নত পরিমাণের ঘাস যারা শাকাশী আর কি তাদেরকে উন্নত পরিমাণের ঘাস বা সবুজ ঘাস বা পাতা টাতা এইসব দেওয়া হয় তো আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা হ্যাঁ তো এই সমস্ত তথ্যগুলোই আমার জানার ছিল আচ্ছা ঠিক আছে আপনারা পরের সপ্তাহে চিড়িয়াখানা খোলা থাকবে তো

আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তাহলে পরের সপ্তাহে যাব ঠিক আছে রাখলাম তাহলে ঠিক আছে